আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম তখন বিভিন্ন রকমের আপনার প্রতিযোগিতা হতো যেমনি একশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প সেক্ষেত্রেও আমরা পার্ট আপনার আমরা অংশগ্রহণ করেছিলাম শর্ট পার্ট ইভেন্ট এটি লোহার একটা বল ছুঁড়ে ফেল ফেলার জন্য সেই লোহার বলকে ছুড়ে ফেলেছিলাম তাতে আমরা কোনো রকমভাবে আমরা জয়যক্ত করতে পারি নি বা জয়লাভ করতে পারি নি হ্যাঁ তো এবং এর পরিকল্পনায় খুবই